ঝাড়গ্রাম জেলায় অনেক ঐতিহাসিক ও উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক রয়েছে এর মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল মন্দির আছে দুর্গ আছে জাদুঘর আছে অন্যান্য প্রাকৃতিক জিনিস আছে তাছাড়া ঝাড়গ্রামে একটি জুওলজিক্যাল পার্ক আছে তপোবন নামে একটি জায়গা আছে কনকদুর্গ মন্দির রয়েছে এছাড়াও অনেক কিছু দেখার মতো রয়েছে এখানে দুর্গামন্দির বিখ্যাত রয়েছে ঝাড়গ্রামে সেখানে সাধারণ মানুষেরা নিজেদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে এবং দেখাশুনো করতে থাকে তাছাড়াও একটি বিরাট বড়ো দুর্গ রয়েছে এখানে সাধারণ মানুষজন প্রতি রবিবার বা সপ্তাহে যেদিন ছুটি পায় সপরিবারে সবাইকে নিয়ে বেড়াতে যায় এছাড়া একটি জাদুঘর রয়েছে সেখানে বিভিন্ন ঐতিহাসিক ও প্রাগৈতিহাসিক জিনিস দেখার জন্যই জাদুঘরটি সবার জন্য খোলা রয়েছে এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক জিনিসও রয়েছে যেমন একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে পাহাড় রয়েছে এবং অনেক বন রয়েছে এখানে মানুষজন দেখতে যায় এছাড়াও এই সব জায়গাগুলি সাধারণ মানুষের জন্য সব সময়ই খোলা থাকে সাধারণ মানুষেরা নিজেদের পরিবার নিয়ে যখন বেড়াতে যায় এখানে নিজেদের মন শান্ত এবং শান্ত স্বভাব থাকার জন্য এখানে বসে থাকে এবং বিভিন্ন গল্প করতে থাকে ঐতিহাসিক জিনিস দেখে বিভিন্ন মানুষের সঙ্গে গল্প করে চেনা জানা হয় তাছাড়া মানুষের মানুষ অবসর সময়ে বেশিরভাগ এই সব জায়গাতে ঘুরলেও ফাঁকা মাঠ এছাড়াও বিভিন্ন পার্কে অন্যান্য জায়গাতেও ঘোরে তারা